আমার সবচেয়ে স্মরণীয় ট্রিপ ছিল দিঘা যেখানে আমরা কলেজের সব বন্ধুবান্ধবরা মিলে গিয়েছিলাম অনেকজন গিয়েছিলাম সবাই একসাথে আমরা ট্রেনে করে দিঘায় গিয়েছিলাম বন্ধুবান্ধবরা একসাথে যাওয়ার তো মজাই আলাদা এবং সেখানে হোটেলে আমরা একটা রুমে সবাই মিলে ছিলাম যেখানে নাচ গান একসাথে খাওয়া দাওয়া সব কিছুই ছিল তো এটা তো খুবই আনন্দের এবং আমরা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম যেটা দিঘাতে গেলে সবাই মিলে আনন্দ করে করা হয় তো সেটাও খুব ভালো একটা স্মৃতি ছিল আমাদের এবং সকালে উঠে যে সানরাইজ আমরা দেখেছিলাম সবাই মিলে একসাথে তারপর দিঘার চারপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখেছি ঘুরেছি তারপর সেখানে যে ঝিনুক দিয়ে যেসব মালা তার পরে হাতের ব্রেসলেট তার পরে কানের এসব তৈরি হয় সেখানে আমরা তারপর ব্যাগের ওপর ঝিনুকের সুন্দর সুন্দর কারুকার্য করা এইগুলো আমি অনেক কিছুই কেনাকাটাও করেছি আমার বাড়ির সবার জন্য বন্ধুদেরকেও অনেক কিছু দিয়েছি তারাও আমাকে অনেক কিছু দিয়েছে তো এসব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা দু দিন ওখানে ছিলাম তারপর আমরা বাড়ি ফিরি দু দিন পর তো এটা সব কিছু মধ্যে আমার ছিল একটা স্মরণীয় ট্রিপ